আমি বাংলা ছাড়াও আরো দু রকমের আঞ্চলিক ভাষা শিখেছি তা হল হিন্দি ইংরেজি আমি বাংলা ভাষাতে যে রকম কথা বলতে পারি তেমনি ইংরেজি বা হিন্দি ভাষাতেও কথা বলতে পারি আমাদের দেশে যে রকম বাংলা ভাষার গুরুত্ব রয়েছে তেমন হিন্দি ভাষার ইংরেজি ভাষারও গুরুত্ব রয়েছে বাংলা ভাষা সমস্ত জায়গায় চলে না তাই ইংরেজি বা হিন্দি ভাষাও শিখে রাখা দরকার যাতে বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন মানুষের সাথে সব রকমের ভাষায় কথা বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষা প্রচলিত আছে তাই আমাদের আমাদের বা প্রত্যেক মানুষের সব ধরনের ভাষা শিখে রাখা দরকার যাতে প্রত্যেকটা মানুষই বিভিন্ন ভাষায় সমস্ত লোকের সাথে কথা বলতে পারে আর এটা ছাড়াও আরো কিছু উপভাষা রয়েছে যে উপভাষাগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো হল যেমন রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা রাজগণ্ডী উপভাষা এই উপভাষাগুলি বিভিন্ন অঞ্চলে বিশেষ ভাবে প্রচলিত যেমন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডী উপভাষা খুব বিশেষ ভাবে প্রচলিত সে রকমই বিভিন্ন উপভাষাগুলি বিভিন্ন অঞ্চলে খুব বিশেষ ভাবে প্রচলিত আর ওই সব অঞ্চলের লোকগুলো বিভিন্ন ভাষায় কথা বলে ওই সব অঞ্চলের লোকগুলো বাংলা ভাষাতেই কথা বলে কিন্তু তাদের ভাষাগুলোর মধ্যে অনেক রকমের টান থাকে তারা প্রত্যেকটা অঞ্চলের লোক একই বাংলা ভাষায় কথা বলে না বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষার বিভিন্ন ধরনের ধরন থাকে তাই আমরা মনে করি এই বাংলা ভাষার অনেক রূপ আর এই বাংলা ভাষার জন্য আমরা খুব গর্বিত তাই আমরা মনে করি আমরা বাঙালি তাই আমরা খুব গর্বিত